হ্যাঁ আমারও সবচেয়ে প্রিয় উৎসব হল দুর্গাপুজো বাঙালিদের শুনেই থাকেন যে বারো মাসে তেরো পার্বণ ঠিক কিন্তু আমারও দুর্গাপুজো সবচেয়ে প্রিয় সব কারণ প্রতিদিনের রুটিন ছেড়ে আমরা জীবনে কিছু মুহূর্ত কাটাই নিজের মনের মত বন্ধুদের সাথে আড্ডা মারি ঘোরাফেরা করি ছবি তুলি নিজের মতন জীবন কাটাই রেস্তোরাঁয় যাই খাবার খেতে খুব মজা হয় ঠাকুর দেখি নতুন নতুন জামা পরি জুতো কিনি অনেক জায়গায় ঘুরতে বেরোই অনেকে নিজের ঘরের লোকের সাথে কেউ বা বন্ধুদের সাথে এভাবেই সেই চারটে দিন খুব মজায় আনন্দে কাটে আমিও এভাবেই আমার বন্ধুদের সাথে ঘরের লোকজনের সাথে অনেক মজা করি সকালে বন্ধুদের সাথে বেরোই রেস্তোরাঁয় যাই ছবি তুলি ঠাকুর দেখি নতুন জামা পরে পুজো করতে যাই নতুন জুতো পরে আর বন্ধুদের সাথে খুব মজা হয় আড্ডা করি তারপর এভাবেই চা চলতে চলতে আমরা রাত্রে আমি ঘরের লোকের সাথে বেরোই ঘরের লোকের সাথেও খুব মজা হয় পরিবারের সবাই সব সদস্য মিলে একসাথে বসে আড্ডা মারি ঘরে আমাদের সব লোকজন আসে খুব মজা হয় দাদু দিদা সবার সাথে গল্প করে সবার জীবনের কাহিনি শুনি কেমন কাদের কেমনভাবে আগের দুর্গাপুজো কেটেছিলো এভাবেই চারটে দিন খুব মজায় কাটতে কাটতে দশমী চলে আসে মনের অবস্থা খুব খারাপ হয়ে ওঠে স সকালে সিঁদুর খেলা মায়ের সাথে যাই সিঁদুর খেলতে খুব মজা হয় ওখানে তারপরে ঘট বিসর্জনের পর মন একটু একটু খারাপ হতে থাকে তারপর খাবার দাবার খেয়ে সন্ধ্যেবেলায় আরো মূর্তি বিসর্জন সবাই আমরা পাড়ার সবাই লোকজনেরা মিলে নাচ গান করতে করতে আমরা মূর্তি বিসর্জন করতে যাই আমাদের সামনেই মূর্তি বিসর্জন হয় সেখানে আমরা দেখি মায়ের আগ মায়ের বিদায় এভাবেই পরের এক বছরের অপেক্ষা তারপর করতে থাকি তাপরে ঘরে এসে মন খারাপ লাগে কিছুদিন কিন্তু এভাবেই আমরা এক বছর কাটিয়ে আবার দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি